আমি একবার উড়িষ্যায় ঘুরতে গিয়েছিলাম উড়িষ্যার কিছু লোককে আমি বাংলা ভাষা বলার জন্যে অনুরোধ করি এবং তাদেরা খুব ইন্টারেস্টেড হয় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে আমি বাংলা ভাষা কিছু শেখাই আমি ওখানে প্রায় এক মাস ছিলাম এবং এক মাসের মধ্যে আমি অনেক বাংলা ভাষা তাদেরকে শিখিয়ে দিয়েছি এবং তারাও অনেকটি অনেকখানি ভাষাটা বুঝতে সক্ষম হয়ে গেছে